আমাদের এখানে স্থানীয় গ্রামের পাশাপাশি টোটো অটো বাস এসব চলে এসব চলার ফলে মানুষের অনেকটাই উপকার হয় কোথাও বাইরে যেতে হলে বা সামনা সামনি কিছু টুকটাক দরকারে যেতে হলে তখন টোটোয় চেপে চলে যায় কিন্তু এছাড়াও আমাদের এখানে আরও ভালো হবে যদি একটা স্টেশন করার যদি একটা স্টেশন করার পরিকল্পনা নেন তাহলে যদি একটা স্টেশন হয় সেই স্টেশনে থেকে এর চেয়েও অনেক দূর দূর জায়গা যাওয়া যেতে পারে এবং সেটা কম টাইমের মধ্যে ফিরেও আসা যেতে পারে এর ফলে যদি একটা স্টেশন হয় বা তাছাড়া যে বাস চলে তার তুলনা মাফিক যদি আরও একটু বাড়ানো যায় এবং বাসগুলো যাতে কন্ডিশন ভালো হয় এবং সিটগুলো যাতে ভালো হয় তাহলে অনেকটাই উপকার পাবো এবং মানুষ অনেকটাই অনেকটাই কম টাইমের মধ্যে মানুষ কোন জায়গা থেকে ফিরে চলে আসতে পারবে